রান্না করার যে ভালো লাগার ব্যাপারটা সেটা আমার আগে ছিলো না আমি বাইরে থাকতাম আমি পড়াশোনার ক্ষেত্রে বাইরে থাকতাম বাড়ি থেকে তো সেখানে আমাকে নিজে থেকেই রান্না করতে হতো তো আমার তো রান্নার ব্যাপারে সেরকম কোনো ধারণা ছিলো না তো আমি ইউটিউব দেখে ইউটিউব ভিডিও দেখে অনেক রান্না শিখি তার মধ্যে সবথেকে আমার ফেভারিট ওয়াইট ফ্রাই ফেভরিট রান্না হলো চিকেনের যেমন ধরেন চিকেন কষা হলো চিকেন চিকেন ভর্তা হলো চিকেন চিকেন বাটার মশলা হলো সেগুলো রান্না করতে আমার খুব ভালো লাগতো রান্নার ব্যাপারটা আমি অনেকটা আমার দাদার কাছ থেকেও শিখেছি সেও থাকতো বাইরে সেও বাইরে গিয়ে একা রান্না করতো রান্না করতে আমার ভালো লাগতো এই জন্যই যে রান্না করতে করতে অনেক এক্সপিরিয়েন্স হয়ে গিয়েছিল যে আমি আমার সব কিছুই প্রায় রান্না করতে শিখে গেছিলাম ইউটিউব ভিডিও দেখে ইউটিউবে সব রকম ভিডিও পাওয়া যায় সব রান্নার ভিডিও ইন্ডিভিজ্যুয়াল ভাগ ভাগ করে দেওয়া আছে যেটা আপনি চাইবেন এবং সেগুলোর মধ্যে হলো আমার সবথেকে যেটা ভালো লাগে রান্না করতে সেটা হলো চিকেন কারি সেটা আমার খুব প্রিয় আর বেশিরভাগ সময় আমি ওটাই রান্না করি তার মধ্যে বেশিরভাগ সময় চাও রান্না করি কফিও করি হ্যাঁ কোল্ড কফি আমি ইউটিউব ভিডিও দেখেই শিখেছিলাম যাই হোক এই বিষয়ে আমার এটাই বলার ছিলো